পাখি দেখার সময় ফটো তোলার চেষ্টা করেছিলাম এবং পাখির ফটোও তুলেছিলাম আমি একবার সুন্দরবন জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে গিয়ে পা একটা ক্যামেরা কিনেছিলাম সে ক্যামেরাটা ভালো ফটো পরিষ্কার উঠতো না তারপরে আবার একটা বান্ধবী বলল তুমি আমাজও ক্যামেরা কেনো সে ক্যামেরা কিনেছিলাম ক্যামেরা কিনে সেটায় তাতে আমার অনেক একটু সুবিধা হয়েছিলো সেই কারণে আমি ক্যামেরাটা নিয়ে জঙ্গলের ভিতরে একজন সাথী নিয়ে জঙ্গলের ভেতরে গিয়েছিলাম ভিতরে গিয়ে পাখিদের ফটো তুলতে গেলে তারা আওয়াজ পেয়ে পালিয়ে যেত খুব কষ্ট হচ্ছে এ করে কষ্ট করে ফটোটা তুলতে হতো কিন্তু তারপর যখন আমি ফটোটা তুলতাম দূরের জিনিস জুম করে করে বনে জঙ্গলের ভিতরে যখন আমি শর্ট ফি ফটো শর্ট ইয়ে করে তুলতাম তখন দূর থেকে জুম করে শট টা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতাম এবং পরিষ্কারও হতো তারপরে হচ্ছে ফটোটাও পরিষ্কার উঠত তারপর যখন আমি হচ্ছে জঙ্গলের ভিতরে গিয়ে কিছু পাখির ডাক শুনতে পেতাম পাখিদের ডাকের আওয়াজ পেয়ে সেখানে পাখি জঙ্গলে ঘন জঙ্গলের ভেতরে পাখি তো দেখা যেত না সেরকম কিছু আওয়াজ শোনা যেত কিচিরমিচিরে তা দূরের থেকে ফটো জুম করে ফটো পাখিদের ফটো জুম করলে কাছে কিছুটা পরিষ্কার দেখা যায় এইভাবে পাখিদের শর্ট ফিলমে আমি ফটো তুলতাম